হ্যালো হ্যাঁ আমি শাবানা বলছি কী খবর সব হুম আর বলো না আমার ওই সেমই একই অবস্তা বৃষ্টি ইষ্টি হচ্ছে না সব কিছু একদম চাষবাসের অবস্থা এতো খারাপ কী বলবো আর গাছপালাগুলো সে পোকা ধরেছে একদম চলছে না কোনো রকম ফুল হচ্ছে আবার ঝরে পড়ে যাচ্ছে আর কী বলবো এদিকে পুকুরের জল সব শুকিয়ে যাচ্ছে বৃষ্টিও হচ্ছে না ঠিকঠাক আর বলো না এইভাবে হয় কী আর করা যাবে এখন এই সেম তো সবার আমারও একই অবস্থা ওই রকমই হচ্ছে সে ফুল ফুটে ঝরে যাচ্ছে কিছু গাছও মারা যাচ্ছে এদিকে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে না একদম এই ভাবে চাষবাস হয় একদমই সম্ভব নয় সব ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমার তো খুব চিন্তায় মাথা খারাপ আর কী করার আছে

সে তো করবো আর এছাড়া তো আর কিছু করার নেই আর এই সার টার মারছি দেখি কী হয় কতো দূর কী হয় এইভাবে চলুক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে